হ্যাঁ আমি পাঁচটি জেলার নাম বলতে পারব সেগুলি যেমন জলপাইগুড়ি একটি জেলা কুচবিহার হলো একটি জেলা আলিপুরদুয়ার একটি জেলা দার্জিলিংটি জেলা মালদা এটি আরেকটি জেলা এগুলো আমাদের জেলার পাশাপাশি জেলা